আজকাল বাচ্চারা যেসব খেলাধুলা করে সেটি মেন খেলা হচ্ছে ফোনের মাধ্যমে খেলা ফোনের মাধ্যমে খেলা এক নম্বর হচ্ছে ফ্রি ফায়ার তারপরে সাপ লুডো এমনিই যে এখন লুডো খেলা চালু হয়েছে ওই লুডো ওই আমি সাধারণত দেখেছি এই তিনরকম খেলাটাই বাচ্চারা বেশি খেলে সবথেকে খেলাটা হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নিয়ে আমি প্রত্যেক ছেলেকে দেখেছি শুধু ফ্রি ফায়ার নিয়েই ব্যস্ত অন্য আর কিছু খেলছে না এখন যেমন আমার ছেলেকেও আমি দেখেছি এখন ওই লুডো খেলছে জানি না লুডোর মধ্যে কী আছে ওরা কি পয়সা পায় না পায় এই লুডো খেলায় বেশি ব্যস্ত আর এই ফ্রি ফায়ার খেলায় বেশি ব্যস্ত দ্বিতীয় অন্য খেলা আর অন্য ওরা শেখেনি